রাজ্যে ভ্রমণে ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য আমরা প্রাইভেট কার ট্যুরিস্ট বাস ট্রেন ট্রাম ব্যবহার করে থাকি ট্যুরিস্ট স্পটে যাতে নোংরা আবর্জনা না থাকে প্লাস্টিক ব্যবহার যাতে কম হয় তার জন্য কর্তৃপক্ষ এবং দর্শককে খুবই স সচেতন থাকা প্রয়োজন